রান্নার ক্লাস বলতে আমি স্কুলের কারিগরি শিক্ষা বিভাগের ও হস্তশিল্প বিভাগ প্রশিক্ষণ বিভাগের পরিচালনায় আমাদের স্কুলের বেশ কিছুদিনের একটা স্পেশাল ক্লাসে কিছু রান্না শিখেছিলাম এবং ওটায় আমার রান্নার কিছু ক্লাস ছিলো

তো ওটা যেহেতু খুব কম দিনের হয়েছিলো বেশীরভাগটাই রান্নার আমার শেখা হয়ে ওঠেনি তো ভবিষ্যতে আমি আমার আমার এবং বেশীরভাগ বাঙালির অত্যন্ত প্রিয় খাবার বিরিয়ানি নিয়ে শিখতে চাই